আমি যখন কোনো অন্য ভাষায় গান পরিচালনা করবো তখন আমাকে সে ভাষা রপ্ত করতে হবে যদি কেউ সে ভাষা না জানে তাহলে সে ভাষায় সে গান কোনোদিন পরিচালনা করতে পারবে না তো গান পরিচালনা করার জন্য সে ভাষা জানা খুব বেশি দরকার যাতে সে ভাষায় সে একটি গান পরিচালনা করতে পারে তারপরে সে গান তৈরি করবে ভাষা জানা খুব বেশি প্রয়োজন এছাড়াও গান তৈরি করার জন্য বিভিন্ন কৌশল আছে যেমন প্রথমে সে গানের ভাষা লিখে সে গানের ভাষাগুলিকে সুন্দরভাবে সাজাতে হবে যাতে শুনতে মধুর লাগে এসব করে নিয়ে একটি গান তৈরি করা যায় আর তারপর সেই গান অভ্যেস করতে হবে তাহলে একটি গান খুব ভালো করে আমরা গাইতে পারবো